আমরা যখন সাঁতার প্র্যাকটিস করি তো আমাদের বাড়ির কাছ সামনেই একটা বড় পুকুর আছে যেখানে চার ফুট হাইটের জল আছে সেখানেই আমরা সবাই সাঁতার প্র্যাকটিস করি আমরা আমার বন্ধুরা আমাদের পাড়ার যত বাচ্চারাও আছে তো ওখানে সাঁতার প্র্যাকটিস করার একটা সুবিধা হচ্ছে যে এখানে জল কম আছে চার ফুট হাইটের জল ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক কম আর ওখানেই আমরা সবাই সাঁতার প্র্যাকটিস করি আর সাঁতার কাটার সবথেকে ভালো গুণ হচ্ছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয় দম বাড়ে শরীরে মানে দৌড়ালে যতটা না ক্যালোরি ক্ষয় হয় প্রত্যঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গ যতটা সঞ্চালন হয় তার থেকে সাঁতার কাটলে আরও বেশি হয় অতিরিক্ত ফ্যাট জমা থেকে কমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রচুর সঞ্চালন হয় প্রচুর ক্যালোরি ক্ষয় হয় যার জন্য শরীর খুব স্ট্রং থাকে সাঁতার কাটলে দমও বাড়ে আর ওখানে সাঁতার কাটলে মানে ওই ঝিলটা আমার খুবই প্রিয় ঝি পুকুর ওই পুকুরটায় প্রচুর ছেলেরাই সাঁতার শেখে সেখানে আমরাও শিখেছিলাম তো ওখানেই আমরা সবাই সাঁতার প্র্যাকটিস করি আর সবার সাঁতার কাটা উচিত আর সাঁতার কাটলে শরীর খুব স্ট্রং থাকে প্রচুর ক্যালোরি ক্ষয় হয় যার জন্য শরীরে কোনো অসুখ আসে না হঠাৎ করে আর শরীর খুব ভালো থাকে খুব হেলদি থাকে